অবশ্যই কার্টুন আঁকা দেখতে সহজ হলেও ওটা আদতে বেশ কঠিনই রয়েছে কারণ কার্টুন যিনি আঁকেন তিনি আরও ভালো বুঝতে পারবেন কার্টুন আঁকার মধ্যে কার্টুন হচ্ছে আমাদের ছোটো বড় সকাল সকলেরই প্রিয় তো সবাই যেহেতু কার্টুন দেখতে ভালোবাসি কার্টুন একটা মজা এনে দেয় আমাদের জীবনে আমাদের প্রতিদিনের যে প্রত্যেকটা দিনের যে জীবন এই জীবনে অনেক রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় সেখানে একজন কার্টুনিস্ট যে কার্টুন আঁকেন তিনি কার্টুনের মাধ্যমে নিজের মানে কার্টুনের মাধ্যমে যে চরিত্রটা কার্টুনের চরিত্রটা সেই চরিত্রটা এমনভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন যাহতে প্রত্যেকটা মানুষ সমস্ত রকম দুঃখ কষ্ট ভুলে যেতে পারে তাই কার্টুন আঁকা কার্টুন আঁকা অনেকটাই কঠিন দেখতে সহজ হলেও ওটা অনেকটাই কঠিন হয়ে থাকে